আমি এখানে একটা অনলাইনে ফ্যান অর্ডার দিয়েছিলাম দোকানে কিনি না কারণ দোকানে কিনে ফার্স্ট টাইম আমি ঠকে গিয়েছিলাম তাই আমি হচ্ছে অনলাইনে একটা ফ্যান অর্ডার দিয়েছিলাম পাখা যেহেতু গরমকাল আসছে পাখাটা কিনে আমি এখানেও ফেঁসেছিলাম কারণ আমি এখানে কিনে পাখাটা খুব জোর চার মাস কি আট মাস গিয়েছে তারপরেই দেখছি পাখাটার মানে কয়েল পুড়ে গিয়েছে তিনবার চারবার পুড়ে গেল সেটা কয়েলও পাল্টানো হয়েছে হচ্ছে ফ্যানের কয়েল পাল্টানো হয়েছে তারপরে আমাদের এখানে যে পাশাপাশি দোকান আছে সেখানেও দেখালাম বলল যে সেখানে বলল যে ওটা হবে না কারণ যেহেতু তুমি দোকানে কিনেছিলে তাই ওটা দোকানে বলছি তুমি যেহেতু বলেছিলে যে এটা অনলাইনে অর্ডার দিয়েছিলে অনলাইনে ওটা করতে হবে অনলাইনে আর ওটা আমি তাদেরকে বার বার বলছি তারা কোনো গুরুত্বই দিচ্ছে না তার উপর তারপর দেখলাম পাখার ব্লেডগুলো খারাপ ওই জন্য আমি ওইটা ফেরত দিয়ে আবার একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম রিমোট সিস্টেম পাখা দ্বিতীয়বার দিয়েছিলাম দ্বিতীয়বার পাখাটাও দেখছি রিমোটটাও খারাপ দামটাও বেশি নিল তাও আবার রিমোটটা খারাপ রিমোট খারাপ হওয়ার জন্য আমি আবার রিমোটটা পাল্টানোর জন্য বললাম তারা বলল ওটা এখন ফেরত দেওয়া চলবে না তাই আমি আর সেটাকে গুরুত্ব দিইনি কিন্তু এখন পাখার যে ব্লেডগুলো আছে ব্লেডগুলো পাল্টানোর জন্য আমি বলেছি সে তো বাঁকা বাঁকার জন্য আর করব তাই জন্য আবার দোকানে তাদের কাছে গিয়েছিলাম দোকানে তারা বলল যে এটা করানো যাবে না কারণ দোকানে এটা আপনি অনলাইনে কিনেছিলেন দোকানদার বলল এটা আপনি যেহেতু অনলাইনে কিনেছিলেন অনলাইনে দেখানোই ভালো আমাদের এখানে কোনো এটার সুবিধা পাওয়া যাবে না তাই আমি অনলাইনে দেখলাম যেহেতু ব্র্যান্ড কোম্পানির পাখা ব্র্যান্ড কোম্পানির ফ্যান আছে ব্র্যান্ড কোম্পানির ফ্যানের জন্য রিমোট সিস্টেমটা ছিল সেই রিমোট সিস্টেমটা কোনো কিছু কাজ করছে না রিমোট সিস্টেমটা কাজ করছে না রিমোটটাও খারাপ হয়ে গিয়েছে পাখার ব্লেডগুলোও বাঁকা তার উপরে পাখাটার স্পিড নেই আস্তে আস্তে ঘোরে